আমাদের এলাকায় এখন সেরকমভাবে কোনও খেলাধুলা হয় না না ছেলেদের না মেয়েদের আগে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের নানা রকমের খেলা হতো যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন নানা রকমের খেলা হতো স্কুল থেকে নানা রকমের খেলা ছেলেদের মেয়েদের সবাইকে নিয়ে যাওয়া হতো নানা রকমের খেলাধুলাতে অংশগ্রহণ করতো ছেলেমেয়ে দুটোই সমান ভাবে এখন হাইস্কুলে উঠে সেটা হতো কিন্তু কোনো বাইরের কোনো স্কুলের সাথে না সেটা হতো নিজেদের স্কুলের সাথেই এখন এখন শুনেছি ছোটোদের স্কুল মানে ওয়ান থেকে ফোর যে স্কুলে এখন আর কোনো খেলাধুলা হয় না

নানা রকমের খেলা ফুটবল থেকে অনেক ক্লাবে টাকা পাঠাতো অনেক রকমের সাহায্য করতো যেগুলো এখন অনেক পরিমাণে বন্ধ হয়ে গেছে